পরিবহনের সুবিধাগুলো ঠিকঠাক নেই তাই স্বাস্থ্যকেন্দ্রকে বা হাঁ ওই হসপিটালগুলোয় যেতে আমাদের খুব সময় লাগে এই ঝাড়গ্রামের যে শহর ওখানে খুব ভালো পরিস্থিতি আছে পৌঁছানোর জন্য সবসময় বাস ট্রেন ট্রাম এসব আছে কিন্তু যখন আমি আমি যেহেতু গ্রামে বাস করি একদম ঝাড়গ্রামের সর্বশেষ গ্রামে ঝাড়গ্রাম এলাকায় সেখান থেকে আমার বাড়ি থেকে ওই হঁসপিটালে পৌঁছানোর জন্য কোনো গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছুই যাতায়াত করার জন্য ঠিকঠাক রাস্তাটাও নেই তাহলে আমি যাব কী করে তাই আমার অনেক সময় লাগে ধরুন আমাদের বাড়ির কারোর খুব অসুস্থ হয়েছে কেউ তাকে তো আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু আমি নিয়ে যেতে পারছি না আমার বাড়ি থেকে যেতে যেতে প্রায় প্রায় দু আড়াই ঘণ্টা লাগবে তখন কি ওই রোগীটা ঠিকঠাক থাকবে হয়তো রোগীটা যেতে যেতে রাস্তায়ও কোনো কিছু হয়ে যেতে পারে তাও ওই রাস্তাটাও ঠিকঠাক নয় যোগাযোগ ব্যবস্থাটাও ঠিকঠাক নয় ঝাড়গ্রামের শহর খুব সুন্দর কিন্তু ওই গ্রামের ভিতরে এখনও অলিগলিতে অনেক মোরাম রাস্তাও আছে ওটাতে ঠিকঠাক তাহলে রাস্তা যেহেতু আছে মোরাম রাস্তা সেহেতু গাড়ি গাড়ি ঠিকঠাক চলেও না তাহলে তো আর কিছু করার নেই না তাহলে কী করা যাবে আমাদের অনেক সময় লাগে ধরুন মারুতিওয়ালাকে ফোন করল মারুতি তো সামনে বাড়ির সামনে আসতে পারবে না ওটার জন্য আমাদেরকে বাইরে যেতে হবে প্রথমে হাঁটতে হাঁটতে বা বাইকে করে নিয়ে একটু যেতে হবে যদি সুস্থ থাকি হেঁটে যেতে পারল মানুষ নাহলে একটু বাইকে করে নিয়ে গিয়ে ধরুন পনেরো কুড়ি মিনিট নিয়ে গিয়ে তারপর আমি অ্যাম্বুলেন্স ডাকি বা টোটো ডাকি বা মারুতি ডাকি যাই ডাকি সেটাতে যাওয়া যাবে কিন্তু ওই জন্য আমাদের অনেক সময় লাগে পৌঁছা